আমাদের এলাকায় ঐতিহ্যবাহী খেলাগুলি হলো ফুটবল ক্রিকেট হাডুডু বা কাবাডি ব্যাডমিন্টন এবং আমার সবথেকে প্রিয় খেলা হলো ক্রিকেট যেটা আমি খেলতে খুবই ভালোবাসি এবং আমি প্রকৃত পরিমাণে একটি ব্যাটসম্যান এবং আমার বল করতে খুবই ভালো লাগে খেলা হচ্ছে এমন একটা জিনিস যা আমি শুধুমাত্র ক্রিকেট বলেই নয় বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে আমি নিজেকে উৎসাহিত করতে খুবই ভালোবাসি আমার সবথেকে প্রিয় খেলা যেহেতু ক্রিকেট তাই আমি সব সময় চাই যেন আমাদের পাড়ায় আশেপাশে যেন ক্রিকেট খেলা বেশি হয় এবং সত্যি সেটি হয় কারণ আশেপাশে আমাদের ক্রিকেট যেহেতু হয় তাই আমিও নিজেকে সব সময় ব্যস্ত রাখি ক্রিকেট খেলার মাধ্যমে ক্রিকেট হচ্ছে আমার জীবনের একটি সবথেকে সব শ্রেষ্ঠ এবং প্রধান খেলা আমি যদি আমাদের পাড়ায় শুধুমাত্র দিনের বেলা নয় সবাই যখন কাজ বাজ থেকে বাড়িতে ফিরে আসেন তখন আমরা সবাই মিলে যাই এবং সবাই মিলেমিশে ক্রিকেট খেলি ক্রিকেট হচ্ছে আমার জীবনে একটি সবথেকে খুবই গুরুত্বপূর্ণ খেলা এবং আমি চাই শুধুমাত্র ক্রিকেটই নয় আরো বিভিন্ন রকম খেলা যেগুলো রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে যেন আরো ভালোভাবে শিখতে পারি এবং সেটিকে যেন প্রিয় খেলার মধ্যে আনতে পারি শুধুমাত্র ক্রিকেটটিকেই নয় আমি চাই আরো যে বিভিন্ন রকম খেলা যেগুলো ঐতিহ্যবাহী আমাদের পাড়ার মধ্যে এবং আমাদের এলাকার মধ্যে সেগুলো চাই যেন আমি আরো ভালোভাবে শিখতে এবং খেলতে পারি